হ্যালো হ্যাঁ ওলা সার্ভিস বলছেন হ্যাঁ আমি বিপুল হালদার বলছিলাম হ্যাঁ আপনার নামটা কি জানতে পারি আচ্ছা সনুদা আমি বলছিলাম আমার খুব সময়ের খুব অভাব আমি সময়ের জন্য কিছু করতে পারছি না আমাকে খুব দ্রুত হাওড়া স্টেশানে পৌঁছাতে হবে হ্যাঁ আমার লোকেশন আমি আপনাকে বলছি আমি এখন বেহালার চৌরাস্তাতে আছি তো এখান থেকে আমার হাতে মাত্র কুড়ি মিনিট সময় রয়েছে হাওড়া স্টেশানে পৌঁছাতে হবে আমাকে ওখানে ট্রেন চারটে কুড়ির মধ্যে ধরতে হবে হ্যাঁ হ্যাঁ এবার প্রবলেমটা আমি আপনাকে বলছি আমি আপনাকে টাকাটা দিতে চাইছি ক্যাশে হ্যাণ্ড টু হ্যাণ্ড হ্যাঁ এই মুহূর্তে আমার কাছে কোনোরকম অ্যাপ ইউপিআই কিছুই চলছে না তো আমি আপনাকে দিতে চাই টাকাটা ক্যাশে হাতে এবং রিটার্ন আপনার কাছ থেকে যেটা বেশি হবে সেটা নিতেও চাইছি অবশিষ্ট টাকাটা হ্যাঁ সবই বুঝলাম হ্যাঁ আপনাদের এই টাকাটা কিলোমিটার প্রতিই নেবেন তো হ্যাঁ তো কিলোমিটার প্রতি কত টাকা নিতে চাইছেন আপনাদের রেট পঁচিশ টাকা ওকে আমি পঁচিশ টাকা দিতে রাজি আছি সনুদা শুধু দয়া করে টাইমটাকে আমাকে মেনটেন করে দিতে হবে হ্যাঁ কারণ টাইমটা খুবই আমার হাতে কম আমাকে খুব অল্প সময়ের মধ্যে টাইমের মধ্যে পৌঁছাতে হবে তা নাহলে ট্রেন চলে যাবে আমি আর যেতে পারবো না এটাই লাস্ট ট্রেন এরপরে আরও তিন দিন পরের ট্রেন আছে হ্যাঁ আমি আমি লোকেশন আমি বলছি তো বেহালা চৌরাস্তার সামনে এই যে হ্যাঁ অজন্তা সিনেমা হলের ঠিক সামনে আমি দাঁড়িয়ে আছি ওকে তো হ্যাঁ বলুন আপনি কতক্ষণের মধ্যে আসতে পারবেন আর হ্যাঁ টাকাটা কিন্তু আমি আপনাকে দেবো ক্যাশ

ঠিক আছে দেখুন আপনি চেষ্টা করে আমার এই ব্যাপারটা যদি আপনি নিতে পারেন তো আশা করছি আপনি নিতে পারবেন হয়ে যাবে ওকে ওকে সাহায্য করুন প্লিজ ঠিক আছে তো আমি এটাকে কনফার্ম করে নিচ্ছি যে হ্যাঁ আমি আপনি আসছেন তো কতক্ষণের মধ্যে আসতে পারবেন সেটা যদি একটু দয়া করে বলেন তাহলে আমি আগে থেকেই রেডি প্রস্তুত হয়ে থাকবো ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ সনুদা ঠিক আছে একবার আপনি আসার সঙ্গে সঙ্গেই আমাকে একবার ফোন কল করে নেবেন ফোন করে নেবেন ওকে ঠিক আছে লোকেশন আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি

নো ইস্যু নো প্রবলেম ওকে ওকে সনুদা ধন্যবাদ ধন্যবাদ ওকে ওকে ওকে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমি ক্যাশেই আপনাকে দিতে চাইছি ক্যাশেই সমস্ত টাকাটা আমি আপনাকে দেবো তবুও অনুমান আপনার কত টাকা হতে পারে আচ্ছা ওকে ওকে ঠিক আছে